হ্যাঁ সীমাদি সীমাদি বলছেন বলছি আমি আপনার দোকান থেকে কিছু মাল নিয়েছিলাম ওই তেল তারপরে চাল ডাল কিছু নিয়েছিলাম তার মধ্যে তেলটা রান্না করার সময় দেখছি তেলটা খারাপ বেরিয়েছে মানে তেলটা সেরকম ঝাঁঝ বা গন্ধ কিছুই নেই আমি মালটা ফেরত দিতে চাই আর কি এই আপনার এই দশ পনেরো দিন আগে সেটাই তো হয় আপনার দোকান থেকে আমি আগেও নিয়েছি কিন্তু কোনো রকম সমস্যা হয়নি কিন্তু এবারে মালটা নিয়ে আসার পর আমি যখন ব্যবহার করছি কিন্তু মালটা ঠিকঠাক লাগছে না বাড়িরও সবাই বলছে এটা কোথা থেকে নিয়েছ এটা ভালো লাগছে না এই তেলটা চেঞ্জ করো বলছি সেই কারণেই আপনাকে হ্যাঁ ওই কারণেই তো বলছি যে আগেও নিয়েছি কিন্তু অসুবিধা হয়নি এবারে কেন ডেটটা ডেটটাও দেখলাম যে ঠিক আছে কি না কিন্তু ডেটটা দেখছি একটু মানে এক মাসের মতন আপনার এক্সপায়ার হয়ে গেছে ওই জন্যই আপনি বুঝতে পারেননি মনে হয় ঝাঁঝটা কেটে গেছে নাকি সেই মশালের নিয়েছিলাম আমি তো বুঝতে পারছি না ওই কারণে আপনার কাছকে কি নিয়ে যাব তেলের শিশিটা দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন আর ফর্দটা নিয়ে যেতে হবে সঙ্গে হুম হুম আচ্ছা ঠিক আছে তাহলে আপনার যেই মালগুলো শুধু তেলটাই আমি ব্যাক করব ওটা হচ্ছে ওটা ফেরত দিয়ে আপনি আবার নতুন মাল দিয়ে দেবেন তো হ্যাঁ আপনি হুম হ্যাঁ সেটাও আর আর কত দিনের মধ্যে ফেরত পাব আচ্ছা আচ্ছা আর আমি তাহলে কখন যাব আপনি কখন দোকানে থাকবেন আচ্ছা আচ্ছা তাহলে বিকেলে আমি ওই পাঁচটার দিক করে যাব আপনার জিনিসটা জিনিসটা সঙ্গে করে নিয়ে তারপর যাব ঠিক আছে